হ্যাঁ বাবা ভালো আছি তুমি ভালো আছো তো হুম বলছি বাবা আমি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছি বলছি টাকা পয়সা লাগবে তো বিশ হাজার কুড়ি হাজার এই দু একের মধ্যে লাগবে হুম যাদবপুর কলেজ তা টাকাপয়সা দু একের মধ্যে তাহলে আমি আনতে যাচ্ছি হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো

হ্যালো হ্যাঁ আমি শুন তুমি শুনতে পাচ্ছো না আমার কথা বলছি আমার দু একের মধ্যে আমার তো টাকা লাগবে আচ্ছা হ্যাঁ বল জানি বাবা তোমার টাকাটা দিতে কষ্ট হবে কিন্তু কিছু করার নেই স্বপ্ন পূরণ করতে গেলে তো টাকাটা দিতে হবে তোমারও তো ইচ্ছে ছিলো আমি বড় হয়ে ইঞ্জানিয়ারিং কলেজে পড়বো

তোমরা যদি ভালো থাকো আমি তো এখানে ঠিক মতো পড়াশোনা চালিয়ে যেতে পারবো ও মা বাবা ভালো আছে তো মা ভালো আছে তো ও মা আসলে ফোনটা করবে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে মা আসলে ফোন করবে হ্যাঁ